আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা সব সময় বাংলা ভাষায় কথা বলি বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে যেতে হয় সেখানে বিভিন্ন রকম ভাষার সঙ্গে কথা বলতে হয় আমরা বাংলা ভাষাও কথা বলি এবং আমাদের আমরা যেমন সেখানকার ভাষা শেখার চেষ্টা করি এবং সেখানের ভাষায় কথা বলার চেষ্টা করি সেখানকার মানুষও তেমনি আমাদের বাংলা ভাষাকে বোঝার চেষ্টা করে এবং বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করে যার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এবং অর্থনীতিতে বাংলা ভাষা কিন্তু খুব ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে এবং বাংলা ভাষার উপরেই অনেক মানুষ এখন অনেক কিছু করার চেষ্টা করছে